আমাদের এলাকার লোকেরা কিম্বা আমি এই সব কুসংস্কারগুলি খুব বিশ্বাস করি যেমন কেউ বাড়ি থেকে বেরোনোর সময় যদি অন্য কেউ হেঁচে দেয় সেই হাঁচিটা যদি তার কানে আসে তখন বলে যে না এখন বাড়ি থেকে বেরোনো যাবে না এখন বাড়ি থেকে বেরোলেই কোন বিপদ হতে পারে তাছাড়া কেউ হয়তো কোনো একটা কথা বলছে সেই কথা বলার সময় যদি টিকটিকি ডাকে তখন বলে এই কথাটা সত্যি হবে এই কাজটা করতে হবে এই কাজটা করলে এই কাজটায় আমরা সফল হতে পারবো তাছাড়াও হয়তো বাড়ি থেকে কোনো সময় গাড়ি নিয়ে বেরোচ্ছি বেরোনোর সময় হয়তো একটা বিড়াল পেড়িয়ে গেল তখন বলে যে না এই বিড়ালটা পেড়িয়ে গেছে এখন কিন্তু গাড়িটা নিয়ে যাওয়া চলবে না গাড়িটাকে কিছুটা পেছিয়ে দিতে হবে তাহলে আর বিপদ হবে না এই সব কুসংস্কারগুলি খুবই বিশ্বাস করে থাকে তাছাড়া অনেকেই বলে যে অন্ধকারের সময় রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গেলে না কি আর নখ কাটা চলবে না সন্ধ্যা হয়ে গেলে নখ কাটলে নখ কাটতে নেই এগুলিকে সব আমি তো কুসংস্কার বলে মনে করি কিন্তু তাও মানি আমি মনে করি যে সন্ধ্যাবেলা নখ কাটলে হয়তো নখটা কেটে যেতে পারে আঙুল কেটে যেতে পারে এই কারণে তাও আমি কুসংস্কার হিসাবে এগুলিকে সব বিশ্বাস করে থাকি এছাড়া আরও অনেক কিছু আছে যেমন কেউ যদি দুটো শালিক দেখে থাকি তাহলে সেদিনটা না কি তাদের না কি খুবই ভালো যাবে এইরকম সব আমরা সব এই কুসংস্কারগুলিতে আমরা খুবই দৃঢ় বিশ্বাস আমাদের যে এইগুলি মেনে চললে আমাদের কোনো কোনো কিছুই খারাপ কিছু হবে না বাইরে বেরোনোর সময়ও কোনো খারাপ হবে না কিন্তু যদি শিয়াল পেড়িয়ে যায় তাহলে সে যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে না কি খুবই ভালো হয় সেই কাজে সফল হবেই তাছাড়া যদি কেউ মারা যায় তার মুখ দেখে যদি বাইরে যায় সেই কাজটা না কি খুবই সফল হয় কিন্তু যদি মাছ নিয়ে আসে সেই মাছটা দেখে গেলে না কি বিপদ হবেই হবে এই সকল কুসংস্কারগুলি আমরা খুবই ভালোভাবে মেনে থাকি গ্রামের লোকেরা